বছর বছর ধরে মার্শাল আর্ট রয়েছে কিন্তু এত উন্নত ছিল না এখনের মতো আগে জায়গা ছিল না এখন জায়গা হয়েছে এখন আগে মাষ্টার ছিল না এখন মাষ্টার হয়েছে মাষ্টার দিয়ে মার্শাল আর্ট শেখানো হচ্ছে নিজেদের রক্ষাকবচের জন্য